আমার প্রিয় মাছ বলতে গেলে আমি পছন্দ করি ইলিশ মাছ ইলিশ মাছটা আমার খুব খেতে ভালো লাগে ওর স্বাদ গন্ধ আমার খুব পছন্দ আমি যেখানেই যাই না কেন ইলিশ মাছের রেসিপিটাই বেশি পছন্দ করি আমাকে ইলিশ মাছের যে কোনো পদই আমার খুব ভালো লাগে ভাজা থেকে শুরু করে ইলিশ ভাপা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমার ইলিশ মাছ ভালো লাগে মানুষ সাধারণত পছন্দ করে রুই কাতলা মৃগেল এই সমস্ত মাছগুলোই বেশি মানুষ পছন্দ করে মিষ্টি জলের মাছটা খেতেও ভালো আর পাওয়াও যায় ভালো রুই কাতলা মাছের স্বাদ খুব সুন্দর মিষ্টি জলের মাছ বাংলার মানুষ খেতে খুব পছন্দ করে বেশিরভাগ বাড়িতেই কাতলা মাছের কালিয়া রুই মাছের কালিয়া আর মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট নানা ধরনের রেসিপি তৈরি করে এবং খুব আনন্দের সঙ্গে তারা পরিবেশনও করে অতিথি আপ্যায়ণেও তারা ওই মাছটাই বেশি পছন্দ করে সেই কারণে মাছ বাঙালির প্রিয় খাবার মাছে ভাতে বাঙালি কথাতেই আছে আর বাঙালি ছাড়া মাছ হবে না আর মাছ ছাড়া বাঙালি ভাবাই যায় না ভাতের সঙ্গে এক টুকরো মাছ না পেলে বাঙালির মন ভালো থাকে না